পশ্চিম বর্ধমান বলতে যা আমরা বুঝি তা হলো আমাদের এখানের বিখ্যাত দুই মন্দির ঘাঘরবুড়ি মন্দির আর কল্যাণেশ্বরী মন্দির ঘাঘরবুড়ি মন্দিরে এখানে সামনেই একদম রয়েছে বিরাট বড় একটা মানে জায়গা যেখানে মানুষ এসে অনেক মানুষের সমাগম হয় এখানে অনেক কিছু দেখার মতো জিনিস আছে মাকে দেখলেই মানুষের ভক্তি আসে মানুষের মানে মন শান্তি হয়ে যায় এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের দোকান যেখানে মানুষ এসে চা খেতে পাবেন ঠাকুরের পুজোর জন্য প্রসাদের জন্য সব কিছু এখানেই কিনতে পারবেন এখানের সামগ্রীগুলোও খুব ভালো থাকে এখানে এই সব দোকান বাজার যা আছে সেখানে দোকান বাজার কর করেই মানুষ নিজেদের সংসার নিজেদের রুজি রোজগার চালান এবং এইগুলো এই জন্যেই এখানে বেশি উন্নত এখানে মানুষের যত আগমন ঘটে এখানে মানুষ তত ব্যবসার দিক দিয়ে উন্নতি করে আর একটা রয়েছে কল্যাণেশ্বরী মন্দির এখানেও তাই এখানের মায়ের মূর্তিও খুব সুন্দর এখানে মানুষের বহু মানুষের আগমন বহু বছর ধরে হয়ে আসছে বহু পুরোনো এই মন্দির এই মন্দিরেও এখানে এলে এখানেও ন্ নানা রকম খাবারের দোকান পাবেন চায়ের দোকান পাবেন ঠাকুরের মু ফুলের দোকান প্রসাদের দোকান সব রকমই এখানে বর্তমান